হ্যালো এটা কি অস্মিতা রেস্টুরেন্ট আসলে আমি ফোন করেছিলাম আমি কিছু খাবার অর্ডার করেছিলাম আমার বাড়িতে একটা পার্টি ছিলো বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই নিমন্ত্রিত ছিলো তো সেই পার্টিতে একটা বড়ো মাপের আপনাদের এখানে ডেলিভারি দিয়ে গেলো ওখান থেকে আমি খুব বড়ো মাপেরই অর্ডার গুলো করেছিলাম অনেকগুলো খাবার ছিলো হ্যাঁ আজকে রাত্রি নয়টায় যেটা অর্ডার দেওয়া ছিলো ওটাই আপনি চিনতে পেরেছেন শুনে ভালো লাগলো কিন্তু আপনাদের খাবারের মান যে এতটা খারাপ সেটা কোনো দিন ভাবিনি আমি অনলাইনে দেখলাম আপনাদের রেটিং খুব ভালো আছে ফিডব্যাক খুব ভালো দিচ্ছে সবাই আপনাদের নিজেদের অ্যাকাউন্টও দেখলাম রেটিং ভালো আছে সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে কিছু জন খারাপও দিয়েছে কিন্তু আমি ভাবিনি যে এতটা খারাপ মানের আপনারা ডেলিভারি দেন এবার ধরুন বাড়িতে সব্বাই অতিথি এসেছে সব খাবার নষ্ট হয়ে গেছে বিরিয়ানিগুলোর ও আলু আলুগুলো সেদ্ধ হয় নি মাংসগুলো কাঁচা রয়ে গেছে চিকেন পকোড়া তার বেসম এখনও হচ্ছে কাঁচা অবস্থায় রয়েছে এই খাবারগুলো তো আর অতিথিদেরকে খাওয়ানো যায় না আর বাকি কিছু কিছু জিনিসও নষ্ট হয়ে গেছে যে স্প্রাইটের বোতল বা কোল্ড্রিংকের বোতল ছিলো এগুলোতে ঝাঁঝ নেই কিছুই নেই সবার শিল কাটা ব্রোকেন কিছু জিনিস কাটা বোতলগুলো কাটা তার মধ্যে কিছু নেই এভাবে কীভাবে আপনারা খাবার ডেলিভারি দিতে পারেন সেটাই তো বুঝতে পারছি না সাথে প্লাস্টিকের যে প্লেটগুলো দেয়া ছিলো বা এইগুলো দেয়া ছিলো সেগুলোও দেখছি অলরেডি খুব ব্রোকেন সেগুলো নিয়ে তো আর চালানো যায় না আমি তো পুরো আপনাদেরকে পেমেন্ট করেছি তারপরও আপনাদের এর সঙ্গে খাবার বা সব কিছু ডেলিভারি কি করে এতটা খারাপ হতে পারে এই পচা গন্ধ হয়ে যাওয়া খাবার আপনারা কীভাবে ডেলিভারি দেন আপনারা যখন দিচ্ছিলেন ডেলিভারি তার আগে তো আপনারা নিশ্চয়ই চেক করে নেওয়া উচিত ছিলো যে কি খাবার দিচ্ছেন কদিন আগেকার খাবার দিচ্ছেন ভাবা উচিত ছিলো না একটা বাড়িতে যখন ও ডেলিভারি দিচ্ছেন যে এতগুলো অতিথি তারা তো হেনস্থার মধ্যে পড়বে এখন বলুন আমি আপনাদেরকে পেমেন্ট করেছি তো খাবার খারাপ খারাপ খাবার দিয়েছেন আপনি এই খাবারগুলো নিয়ে আমি এখন কি করবো অতিথিগুলোকে নিয়ে কি বলবো তো এইভাবে একটা হেনস্থার মুখে না ফেললেই পারতেন ভাবি নি যে আপনাদের মতন নামি দামি রেস্টুরেন্টে এত খারাপ অবস্থা হয় বা এত খারাপ ডেলিভারি দেন আপনারা আমি আর কোনো দিন এখান থেকে আশা করি কিনবো না আমি স্বপ্নেও ভাবতে পারি নি যে এত খাবার খারাপ খাবার আপনারা ডেলিভারি দেবেন আমি বাকি খাবারগুলো তাহলে কি হবে এবার খাবারগুলো তো খাবারগুলো খাওয়া যাচ্ছে না তাহলে হলে আপনারা টাকা ব্যাক দিন আর খাবার নিয়ে যান আপনাদের কারণ এগুলো নিয়ে তো আর চালানো সম্ভব না অতিথিদের সামনে নিয়ে যাওয়াও সম্ভব নয় তো নেক্সট সময় থেকে আপনারা এটা চেষ্টা করবেন আমার সাথে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা অন্য কারোর সাথে আর করবেন না অন্তত এত খারাপ খাবার দিলে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম হেন হেনস্থার সন্মুখীন হতে হয় আপনারা হয়তো বুঝতে পারছেন না কারণ ভাবছেন যে পর পচা খাবার কদিন পড়ে আছে তো একটা ডেলিভারি এসেছে দিয়ে দিই এরকম ব্যাপার না কি আপনাদের এখানে আচ্ছা বুঝতে পারি নি যাই হোক আপনি পরেরবার থেকে করার সময় অবশ্যই এগুলো দেখে নেবেন নাহলে বিভিন্ন মানুষ তো অসুবিধায় পড়বে সেগুলো একটু দেকবেন টাকা তো সম্পূর্ণটাই নিচ্ছেন আবার আমি তো আপনার ডেলিভারি বয়কে টিপসও দিলাম সেটা নয় তার ভালো ব্যবহারের জন্য ছেড়ে দিন সেটাতে তো আপনার দায় নেই কিন্তু খাবারগুলো অন্তত ভালো দিন এত দাম নিচ্ছেন ইয়ে করছেন তো সেই জিনিসগুলো আপনাদের দেখা উচিত আশা করবো পরেরবার থেকে এরকম কারোর সাথে আর ব্যবহার করেবন না আর এই পচা গন্ধ হওয়া খাবারগুলো বাড়িতে রাখতেই আমার খারাপ লাগছে এগুলো এসে নিয়ে যাবেন দেখুন কিছু যদি ব্যবস্থা করতে পারেন নাহলে যদি না পারেন তো সেটা বলুন তাহলে আমাকেই অন্য কোথাও থেকেও ব্যবস্থা করতে হবে তো আমি দেখে নিচ্ছি আমার ব্যাপারটা কিন্তু এই রকম খাবার আর কাউকে ডেলিভারি দেবেন না অন্তত